হ্যাঁ বুননে এবং সেলাই বুনতে আমি খুবই ছোটোবেলা থেকে দেখেছি আমাদের বাড়িতে একটা মেরিটের মেশিন ছিলো যেকানে আমাদের পাশের বাড়ির একটা জামাইবাবু সম্পর্কে হতো তিনি আসতেন এবং বিভিন্ন ধরনের উনিও একটা বড়ো কোম্পানিতে কাজ করতেন বিভিন্ন কাজ নিয়ে আসতেন এবং সেই কাজগুলো তিনি আমাদের বাড়িতে করতেন আমরা যেদিন স্কুল ছুটি থাকতো দেখতাম তিনি অনেক কাজ নিয়ে এসেছে এবং কাজগুলো আমাদের বাড়িতে বসে করে আবার সেই বান্ডিল করে নিয়ে চলে যেতো তো সেগুলো দেখে আমার খুব ইচ্ছে হতো যে উনি যে কাজগুলো করেন ওগুলো শেখার যেহেতু মেশিন আছে বাড়িতে একটু একটু করে শেখার ইচ্ছা যখন হলো সময় পেতাম না যখন ওই পড়াশোনার থাকতো না তখন একটু একটু করতাম মানে সেলাইটা কীভাবে হতো কীভাবে এ করতো ধরতো এগুলি একটু একটু শিখেছিলাম পরবর্তীকালে বিবাহের পর এখানে এসে আবার মেশিন কিনলাম এবং চারিদিকে দেখলাম যে অনেক কাস্টোমার আছে বা দোকান ধরলেও কিছু ইনকাম হবে আমদের আর্থিক অবস্থা খুবই ভালো বলবো না মোটামুটি চলে যায় এরকম তা সেই অবস্থা থেকে আমিও চিন্তা করলাম যদি আমি সেলাই করে যদি কিছু উপার্জন করতে পারি সেই হিসেব করে আমি এই সেলাইয়ের কাজটাকেই বেছে নিলাম এবং অর্থ উপার্জন করলাম আর সারা দিন বসে তো থাকি না মোটামোটি সারা দিনই যায় এবং সংসারের সমস্ত কাজকর্ম সেরে ছেলে মেয়েদের দেখে যেটুকু সময় পাই সেইটুকুই কাজ করি আমার শারীরিক অসুবিধা বলতে চোখেরও একটু প্রবলেম আছে আর অনেকক্ষণ ধরে বসে থাকলে তখন কোমরে তো অটোমেটিক একটু ইয়ে হতেই পারে পায়ের খুব একটা যন্ত্রণা হয় না কারণ অতোটা আমি এখন বুঝতে পারি নি এবং বিভিন্ন কাজ করতে গেলে তো একটু অসুবিধে সুবিধে থাকেই তবে এখনও পর্যন্ত অসুবিধে বলতে যেটা বোঝায় সেটা এখন পর্যন্ত হয় নি